হ্যাঁ আপনি কি অভিজিৎ বলছেন হ্যাঁ আমি একটা আমি শান্তিনগর থেকে বলছি আমার একটা ফোন কেনার ছিল আমার দাদার দিদার জন্য তো আপনি কি বলতে পারবেন যে কোন ফোন কেনা একটু ভালো হবে আমার জন্য ফেসিলিটি ওরকম কোন ব্যাপার নেই আমার ওই অ্যান্ড্রয়েড ফোনই চাই তো স্ক্রিনটাচ আপনার আমার প্রাইস হচ্ছে দশ হাজারের মধ্যে আমার চাই আপনি একটু না আমার এরকমই আমি শুনেছি আমার ইসের মুখে আমার ওই ভাইপোর ইয়ের মুখে শুনেছি যে ইয়ে রেডমি রিয়ালমি এগুলোই একটু বেশি ভালো হয় তো ওইজন্য আমি রেডমি রিয়ালমিই চাইছিলাম তো বলছিলাম যে ও ওইটা দশ হাজারের মধ্যে কোন দশ হাজারের মধ্যে কোন ফোন হবে না না না আমার তো অবশ্যই আপনি আপনি তো অবশ্য দোকানদার আপনি তো বেশি ভালোই বুঝবেন আপনার আমার নিজের জন্য নেওয়া না আমার দাদু দিদার জন্য আপনি ভালো বেশ বলুন যে ফেসিলিটি আর ইয়েগুলো একটু ভালো মত হবে তো মানে ইয়ে ওয়ারান্টি টোয়ারান্টি একটু থাকবে মানে ঠিক ঠাক কোন অসুবিধা টসুবিধা হবে না

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো স্যার আমি বলবো আমি খুব জোর তো হলে আমি বারো হাজার বা তেরো হাজারের কাছা কাছিই যেতে পারবো এর বেশি আমার এফোর্ড করা সম্ভব হবে হ্যাঁ সে তো আমি আপনার দোকানে এসেই নিয়ে যাবো মানে আপনার আমার কোন ইয়ে না মানে তেরো হাজারে আমি যেতে পারবো কিন্তু বলতে চেয়েছিলাম যে ভালো মত ফোনটা থাকবে তো যেটা আপনি বলছিলেন যে তেরো হাজারের মধ্যে নিলে ওইটা একটু বেশি পাওয়ার কিংবা নাইন আই কি বলছিলেন ওইটা ভালো হবে ওইটা নিলে বেশি ভালো ভালো হবে তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা সে তো নোবো সে তো আপনি আমার আপনার কাছ থেকে নিতে তো অবশ্যই আপনার কাছেই যা ওই বলছি ঠিক আছে মনে তো আপনার মতে যতগুলো ফোন বললেন তার মধ্যে নাইন আইটাই সব থেকে ভালো হবে তো আচ্ছা বেশ তো ঠিক আছে স্যার আপনি রেস্টটা আমি আপনার দোকানে এসে ভালো মত আরেকবার ইয়েটা দেখে নিয়ে যাবো ওই আমার নাইন আইটাই তাহলে আমি নেব আর ওটা তেরো হাজারের মধ্যে চলে আসবে তো আচ্ছা আচ্ছা তাহলে ভালো তাহলে আরও ভালো কথা ঠিক আছে স্যার থ্যাংকইউ থ্যাংকইউ থ্যাংকইউ স্যার গুড হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না না ঠিক আছে আমি আপনার কাছে কাল পরশুর মধ্যেই আসছি আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে হুম হুমআচ্ছা রাখুন হুম হুম হুম